আগেকার দিনে মানুষ থাকতো একান্নবর্তী পরিবারে পরিবারের প্রত্যেকটা সদস্য দাদু ঠাকুমা কাকু কাকিমা জেঠু জেঠিমা প্রত্যেকজন সদস্য প্রত্যেকের বিপদে ঝাঁপিয়ে পড়তো কিন্তু বর্তমানে সেই যুগ আর নেই সবার পরিবার ছোটো হয়ে গেছে কেউ আর এক সঙ্গে থাকে না যার ফলে যারা নতুন প্রজন্ম তারা পরিবার ব্যাপারটাই বোঝে না যার কারণে এখন সু দাদু ঠাকুমা যদি কিছু বলে তো তারা সেই কথা শোনে না সেটাই স্বাভাবিক যে তারা বোঝেই না ব্যাপারটা যে সবাইয়ের সঙ্গে মিলেমিশে এক সাথে থাকলে আনন্দটা বেশি বাড়ে দুঃখের সময় যেমন দুঃখটা ভাগ করে নেওয়া উচিত সেরকম আনন্দের সময় আনন্দটাও ভাগ করে নিলে সেটা বৃদ্ধি পায় কিন্তু বর্তমান প্রজন্ম সেটা বোঝে না তাছাড়া আগেকার দিনে যেরকম দাদু ঠাকুমার কাছে আবদার করা যেত তারাও যেরকম ছোটোদেরকে ভালোবাসতেন এবং ছোটোরা যেভাবে তাদেরকে সম্মান করতো বর্তমান প্রজন্ম সম্মান করতেই ভুলে গেছে তারা সারাদিন শুধু মোবাইল নিয়ে বিভিন্ন অ্যাপ ঘাঁটাঘাঁটির মাধ্যমেই সময় অতিবাহিত করে এবং সময়ের অপচয় করে যেটা তারা হয়তো বড়ো হলে বুঝতে পারবে কিন্তু বর্তমানে তারা সময়ের যথেষ্ট অপচয় করছে তাছাড়াও বিভিন্ন বাসে ট্রামে বা মানে এলাকার বিভিন্ন কাজে যখন তারা বাইরে যায় তখন তারা কোনো অসুস্থ মানুষ বা বয়স্ক মানুষকে জায়গা ছেড়ে দেয় না বরঞ্চ তাদের মুখে মুখে তর্ক করে মানে সম্মান করতে ভুলে গেছে কিন্তু আগেকার দিনের মানুষ যথেষ্টভাবে সবাইদের সবাইকে সম্মান করতো শিক্ষক শিক্ষিকার থেকে শুরু করে বাড়ির মানুষ গ্রামের মানুষজন আশেপাশের পরিবেশের সবাইকে তারা সম্মান করতো এবং এমনকি গাছপালা বা পশুপাখি তাদেরকেও তারা গাছ লাগাতো বা পশুপাখি হত্যা থেকে তারা বিরত থাকতো কিন্তু বর্তমান দিনে সমস্ত কিছুই পালটে গেছে সময়ের সঙ্গে সঙ্গে স্কুলে এসেও বাচ্চারা ছাত্রছাত্রীরা টিচারদের শিক্ষকদেরকে সম্মান করে না তারা শিক্ষকদের মুখে মুখে তর্ক করে আর যাবতীয় যা যা বর্তমানে পরিস্থিতিতে আমরা দেখতে পাই সমাজের যে অবক্ষয় সেটা লক্ষ্য করা যায় যেটা আগেকার সময়ে একেবারেই ছিল না তো এই অবক্ষয় রোধ করতে হবে আর এটা মানসিকভাবে করতে হবে কারণ এটা কাউকে মেরে বা বকে করা সম্ভব নয় সবাইকে এটা বুঝিয়ে করতে হবে বর্তমান প্রজন্মের এই অবক্ষয় না রোধ করা গেলে ভবিষ্যতে কিন্তু আরোই সমস্যার সম্মুখীন হবে মানবজাতি তো সমস্ত কিছু দিক বিবেচনা করে আগেকার ঐতিহ্য যেরকম ধরে রাখতে হবে সেরকমভাবেই বর্ধমানের যে আধুনিকতা সেটাও কিন্তু কাজে লাগাতে হবে কোনো কিছুর অপচয় বা অবক্ষয় কোনোভাবেই কাম্য নয়